শিল্প এবং আঁকার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা নতুন প্রযুক্তি এটা ব্যবহার করার জন্যে অনেক ক্ষেত্রে খুবই এর লাভবান হয় কিন্তু এটা লাভবান যতোটা হয় তার থেকে বেশি এর অপব্যবহার আজকাল বেশি হচ্ছে যেমন একটা কারোর শরীরের মুন্ডুটা বাদ দিয়ে আর একজনের মুন্ডু বসিয়ে দেওয়া হলো একজনের কথা আর একজনের কথা দিয়ে ব্যবহার করা হলো অন্য কারোর মুখ দিয়ে অন্য কারোর বক্তব্য বলানো হলো এইটা এই কৃত্তিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ আমি কখনো কিছু আঁকতে এই প্রযুক্তি ব্যবহার করি নি এবং আগামীকা কখনো করবোও না